হ্যাঁ মাছ ধরতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি অনেক সময় আম অবসাও পূর্ণিমার কোটালে জল অনেক বেড়ে থাকে সেই টাইমে ঢেউ অনেক বেশি থাকে মাছ ধরতে অনেক সমস্যা হয় জাল আটকে যায় আমাদের জল অনেক বেশি থাকার জন্যে সব জায়গায় ঠাই পাওয়া যায় না ঘূর্ণিঝড় অনেক সময় আসে আমি আমরা একবার মাছ ধরতে গিয়েছিলাম ফলতে হঠাৎ আমরা জাল পেতেছি সেই টাইমে এমন ঘূর্ণি ঝড় আমরা তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম যে আমরা আর বাঁচবনা কিন্তু সেইখান থেকে মনের সাহস নিয়ে ওখান থেকে কোনো প্রকারে আমরা ফলতার জেটিতে চলে আসি ফলতার জেটিতে আশ্রয় নি এবং অনেক পরে ঝড় থামতে গিয়ে আমরা জাল তুলি এবং সেখানে আমরা সাফল্য লাভ করি অনেক মাছ পেয়েছিলাম আমরা সেখান থেকে আমরা মাছগুলো নিয়ে আসি এবং বাজারে সেল করি